সিলিন্ডারের পাশে কোন কিছু জিনিস ইলেকট্রিক রাখলে চলবে না ইউজ করার পর রেগুলার ওটাকে বন্ধ করতে হবে যেরকম নিয়মিতভাবে বন্ধ করে দিতে হবে যখনই রান্না করবো তখনই অন রাখতে হবে যখন আমি রাতে শোবার আগে বন্ধ করে দি